আমি আমার গ্রাম গ্রামে প্রথমে একটি ভুসিমাল দোকান করেছিলাম সেটা প্রথমে ছোটো ছিল এবং সেটা আস্তে আস্তে অনেক অনেক অনেক খদ্দের বাড়ার ফলে আস্তে আস্তে সেটা বড়ো হয়েছে এবং তাদের কাছ থেকে আমি অনেকটাই সফল হয়েছি বা আমার আগেও একটি দোকান ছিল তার সে সে ওই দোকান থেকে অনেক কিছু করেছে সে আগে অনেক গরিব ছিল এখন অনেকটাই তার সুন্দরভাবে চলছে সেই দেখে আমিও করেছিলাম দোকান কিন্তু সেটা আমার দোকানও আস্তে আস্তে উন্নতি হয়েছে এবং আমার নিজের মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে